সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আমার যে আমি গান নিয়ে এগোবো নাকি পড়াশুনো যেমন ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোবো কারণ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার খুব শখ ছিল যেটি মা বাবা খুব সমর্থন করতেন এবং পাশাপাশি গান সঙ্গীত নিয়েও আমার এগোনোর খুব ইচ্ছে ছিল তো এই সময় আমার মা আমাকে খুব সাহায্য করেন বলেন যে সঙ্গীতটাকে পাশে রেখে আগে চাকরির চেষ্টা করে পড়াশুনো করে চাকরি করে তার পরে গান নিয়ে এগোতে